আমরা পশ্চিমবঙ্গের মা মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মাতৃভাষা হলো বাংলা কারণ আমরা সবসময় বাংলা ভাষাটাই ব্যবহার করি সব সমময়ের জন্য বাইরে ঘাটে যেখানে যাই আমরা এই আমাদের আশেপাশে যেখানে যাই সব সমময় বাংলাই ব্যবহার করি আমরা টিভি দেখি এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা স্টার জলসা জলসা মুভিস আবার কালারস বাংলা মানে সব যা দেখি আমরা সব কিছু বাংলাই দেখি কারণ আমাদের মাতৃভাষা হলো বাংলা আমরা কী করি যে বাইরে ঘাটে গেলাম যখন কলকাতার দিকে তখন কী করবো বাংলা ভাষার সাথে সাথে আরও যে হিন্দি ইংরাজি এইসব ব্যবহার করতে হয় কারণ আমাদের তাদের সাথে মানিয়ে গুছিয়ে নিতে হয় আমরা সবসময়ের জন্য বাংলা ভাষাই ব্যবহার করি ওখানে তারা তো বাংলা ভাষা বোঝে নয় এই জন্য আমাদের একটু সমস্যা হয় যে বাংলা ভাষাচ্ছে অন্য কিছু ভাষা বলতে আমরা সেটা চেষ্টা করি তাদের ভাষা বলার কিন্তু আমরা সব সময় বাংলা ব্য ব্যবহারটা বেশি করি ভাষায় কথা বাংলা ভাষার কথা অনেক বাইরের মানুষরা সব সমময় বুঝতে পারে না যে ওরা কী বলে আমাদের একটু সমস্যা হয় এই জন্য সবসময়ের জন্য আমরা চেষ্টা করি বাংলা ভাষার পাশোপাশে অন্য কিছু ভাষা শেখার ওই জন্য আমরা বাইরে ঘাটে গেলে কলকাতার দেখে ইংরাজি হিন্দি এসব ব্যবহার করি না তো সব জায়গায় সব কিছু বাংলা ভাষাটাই আমাদের চলে আমরা এটাই জানি আমরা টিভি সিরিয়াল যাই কিছু দেখি বাংলায়